বাজারে রেডিমেড জামা কাপড় থেকে হাতে তৈরি পোশাক অনেকটাই আলাদা যেমন বাজারে রেডিমেড জামা কাপড় আমরা কিনতে গেলে ঠিক নিজের পছন্দ মতো পাই না বা নিজের হয় না নিজের মাপের হয় না কিন্তু আমরা যে হাতে তৈরি পোশাক পরি হাতে তৈরি করতে দিলে আমরা যেরকমটা চাই সেরকমটা মাপের এবং সেরকমটাই সুন্দর করে দিতে পারে এবং যে জামা কাপড়ের উপর নকশা করে বা সেই নকশাটা বাজারে রেডিমেড কাপড়ে আমরা পাই না রেডিমেডের মাধ্যমে কিন্তু আমরা যেটা তৈরি করতে দিই সেটা হাতে তৈরি সেরকম নকশাটা খুব সুন্দর আসে এবং পরেও আরামদায়ক হয় কিন্তু রেডিমেড দোকানে বা বাজারে আমরা রেডিমেডের জামা কাপড়ে আমরা পরে আরামদায়ক ফিল করি না কিন্তু আমরা সেই হাতে তৈরিতে ভালো পরে আরাম হয় এবং শীতকালে যখন আমরা বাজারে রেডিমেডের জামা কাপড় বা সোয়াটার পরি আমাদের শীতটা নিবারণ হয় না শীতটা শীতই তখন শীতে শীতই লাগে সে পোশাকটা পরা পরে থাকলেও কিন্তু আমরা যে তৈরি করা উলের উলের পোশাক পরি বা উলের সোয়েটার তাতে আমাদের শীত লাগে না সেই জন্য সবাই এই হাতে বোনা সেলাই করা কাপড় কিনতেই বেশি পছন্দ করে